হ্যালো দ্য গুড টি সেন্টার তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই পঞ্চাশ কাপ চায়ের অর্ডার করেছিলাম না সেটা আসতে কি দেরি হবে ও আচ্ছা আচ্ছা কুড়ি মিনিট দেরি হবে ও আর ঠিকঠাক প্যাকেজিং করে দিয়েছেন তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা ফ্লাস্কে পাঠিয়ে দিন একটু দেরি হবে বলছেন যখন তাহলে গরম থাকে যাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে